আমার সম্প্রদায়ের বাইরে ভ্রমণের সময় আমি কখনও বৈষম্যর শিকার হইনি কিন্তু এখন থেকে বহু বছর আগে দেখা গিয়েছে যে মানুষ খুব কুসংস্কারাচ্ছন্ন ছিল যেমন স্বামী মারা গেলে স্ত্রীদের হচ্ছে সতীদাহ প্রথা ছিল স্ত্রীদের সেই স্বামীর চিতায় পুড়িয়ে দেওয়া হতো বা আগে ছিল কিছু কোনো কিছু উন্নতির জন্য কিছু মানুষকে বলি দেওয়া প্রথা ছিল যেটা এখনও উত্তরপ্রদেশে প্রচুর মানুষ কুসংস্কারাচ্ছন্ন আছে দেখা যায় যে নিচু জাতের মানুষদের মন্দির মন্দিরে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে যেতে দেওয়া হয় না তাদেরকে মন্দিরে উঠতে দেওয়া হয় না কিন্তু আমার মনে হয় সমস্ত ধর্মের মানুষ একসঙ্গেই একই সমন্বয়ে বা বসবাস করা উচিত আমার সম্প্রদায়ের মধ্যেও বাইরে ভ্রমণের সময় কখনও আমি এই বৈষম্যের শিকার হইনি বা এই কুসংস্কারের সম্মুখীন হতে হয়নি আমার মনে হয় সর্বধর্ম সমান তাই জাত ও সম্প্রদায়ের নিয়ে বিভেদ বাড়ানো উচিত নয় সেজন্য সর্বধর্মের মানুষের ভ্রমণ করার অধিকার বা একতিয়ার আছে এবং এদিকে প্রশাসনকেও এই দিকগুলো অবশ্যই নজর দেওয়া উচিত যাতে সমস্ত ধর্মের মানুষ সবাই সমানভাবে অধিকার পায় ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান নে সমানভাবে উপভোগ করবার জন্য এবং আনন্দ উৎসবে তারা হচ্ছে সমানভাবে আনন্দ উপভোগ করার জন্য সবাই প্রশাসনের নজর দেওয়া উচিত